ভারতের সরকারি ভাষা হিন্দির বলার সময় যখন বেশ কিছু বাংলা শব্দ আমরা বা বিদেশি লোকেরা ইউজ করে থাকি সবসময় তারা হিন্দি ভাষার সঙ্গে কিছু না কিছু বাংলা ভাষা তারা যোগ করে থাকেই থেকেই থাকে কারণ সমস্ত শব্দ তো আর হিন্দি হলে বললে চলবে না কিছু কিছু ক্ষেত্রে বাংলাও বেরিয়ে হিন্দি বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে কারণ বাংলা আমাদের মাতৃভাষা হিন্দি ভাষা আর সঙ্গেও এই সব ভাষা বাংলা ভাষা বলে থাকতে হয় তাই সব ক্ষেত্রে হিন্দি বললেই চলে না হিন্দির সঙ্গে সঙ্গে বাংলা ভাষা কিছু ক্ষেত্রে যোগ হয়ে থাকে আমরা চাইলেও তাকে সরাতে পারি না কিছু না কিছু ক্ষেত্রে বাংলা ভাষা বেরিয়ে আসে সো তাই এই ক্ষেত্রে বাংলা হিন্দি ভারতের সরকারি ভাষা হিন্দি সঙ্গে বাংলা ভাষার আমরা কিছু না কিছুভাবে তুলনা করে থেকে থাকি সবসময় না হলেও কিছু না কিছুভাবে বাংলা ভাষা তুলনা করতে হয় আমাদেরকে